পাখি দেখার সময় মানে যেমন আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম তখন পাখি দেখেছিলাম বড়ো পাখি উট পাখি সবাই চেনে যেটা সবাই চেনে উট পাখি তারপরে গিয়েছিলাম গিয়ে আর উট পাখি বসে ডিমে তা দিচ্ছিলো আমি ডিমে হাত দিতে গিয়েছিলাম তখন এবারে পাখিটা তেরে আসছিলো তারপর এবারে ও যেখানে গার্ড থাকে ওই মানে পাখিরদের তো গার্ড থাকে চিড়িয়াখানায় তখন গার্ডটা বললো যেখানে পাখিটা খুব ভয়ানক আশ্রয় দিতে পারে তাই জন্য করে ওখানে হাত দিতে বারণ করল তা আমরা তারপরে হাত দিলাম না আবার যখন বলছো মাঠে মাঠে আমরা যখন পাখি দেখতে যাই তা গাছে বসে থাকে তবে মাঠে বন্য পাখি বলতে এরকম কোনো দিনও মুখোমুখি হয়ইনি তবে একবার হয়েছিলাম বেশি অনেক বড়ো না মানে মোটামুটি ছোটো সাইজের তাদের হয়েছিলাম বন্য পাখির একটু মুখোমুখি

আর ওটাকে আমরা ধরতে গিয়েছিলাম আর আমাদের তখন তার তড়ে ছিলো আর ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম তাই আমাদের ধরে তেড়েছিলো তাহলে আমরা চলে এসেছিলাম আর একটা বড়ো লোক ছিলো পাখিটাকে আর তাড়িয়ে দিয়েছে আবার একবার আমরা আমার ম আমার বাড়ি এসেছিলাম মানে মামার বাড়ি এসেছিলাম মামাদের বাড়িতে মানে এক জায়গায় এক একজদের বাড়ি গিয়েছিলাম তাদের বাড়ি অনেকগুলো পাখি ছিলো অনেকগুলো না দুটো কি তিনটে রকম পাখি ছিলো পাখিগুলো মানে মানুষ দেখলে তেড়ে আসে মানে পাখিগুলো মানুষের চোখ খায় তাই জন্য করেো ওরা পুষে ছিলো খাঁচার ভেতরে ছিল বলে বেশি কিছু করেন কিন্তু আমরা দেখেছিলাম আমাদের দিকে শুধু তেড়ে আসছে তেড়ে আসছে কীরকম করছে খ্যাঁক খ্যাঁক করছে তাই আমরা ভয় পেয়ে চলে এসেছিলাম আবার একবার আমরা সেই দার্জিলিংয়ে যাচ্ছিলাম তখন দূর থেকে দেখেছি কাছে দেখিনি মানে দূর থেকে একটা পাখি একটা মানুষকে মানে আঁকড়াচ্ছিল মানে ওই মানুষটা বেঁচে গেছে কি জানি না তো আমরা চলে গেছিলাম মকাই করে তো দেখছিলাম যে আঁশড়াচ্ছিল তখন তাই আমরা আর কাছেও যাইনি ওরকম দেখে তারপরে একটা মানুসে এসে ওই মানুষটাকে আবার ছাড়িয়ে দিলো